মনের ভাব আমরা বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করি বিভিন্ন রাজ্য এবং প্রদেশ অনুসারে সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষ একটি নির্দিষ্ট ভাষাতে কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করে আমার মাতৃভাষা হল বাংলা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে বাংলা ভাষা হল প্রধান ভাষা এইসব অঞ্চলের মানুষ সাধারণত বাংলা ভাষাতে কথা বলে প্রচলিত আছে বাংলা ভাষা নাকি শেখার ক্ষেত্রে খুব কঠিন কিন্তু আমার তা মনে হয় না আমার মনে হয় বাংলা ভাষা হল খুব সহজ সরল এবং শ্রুতিমধুর বাংলা ভাষার আমার কাছে যে বিশেষ মনে হয় এর প্রধান কারণ হল বাংলার শব্দভাণ্ডার বাংলার শব্দভাণ্ডার হল মিশ্রিত শব্দভাণ্ডার এই মিশ্রিত শব্দভাণ্ডারের মধ্যে আছে তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম শব্দ এবং সংস্কৃত শব্দ বাংলা ভাষা গঠিত হয় সাধু ভাষা এবং চলিত ভাষা নিয়ে আমরা সাধারণত চলিত ভাষাতেই কথা বলি সাধু ভাষায় কিছু সাহিত্য রচনা হয় চলিত ভাষাতেও সাহিত্য রচনা হয় কিন্তু চলিত ভাষায় যে সাহিত্য রচনা হয় সেটি আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং শ্রুতি মধুর এবং এটি পাঠকের পক্ষেও খুব উপযোগী